আমরা বাঙালিরা উৎসবে যে সকল রান্না করে থাকি সেগুলি মধ্যে তার আগেই বলা তার আগেই বলা ভালো যে আমাদের উৎসবের মধ্যে সব থেকে বড়ো উৎসব হচ্ছে শারদীয়া দুর্গাপূজা এই পূজা আমাদের ছয় পাঁচ দিন ধরে চলে এবং পূজার পূজার সময় আমাদের বিভিন্ন খাবার রান্না করা হয় সেগুলির মধ্যে আমাদের সব থেকে প্রধান বলতে গেলে খিচুড়ি হয় মাটন বা মাংস পায়েস লুচি আলুর দম খিচুড়ি পাঁচমেশালি তরকারি এইসব রান্না হয়ে থাকে পাঁচমিশালি সবজির মধ্যে যেমন পাঁচটির পাঁচ রকমের শাকসবজি দিয়ে রান্না করা হয় খিচুড়ি আতপ চাল দিয়ে খিচুড়ি তৈরি করা হয় পায়েস তৈরি করা হয় কাজু কিশমিশ দুধস দুধ জল দিয়ে আমাদের পায়েস তৈরি করা হয় তারপর রসগোল্লা বিভিন্ন ধরণের মিষ্টি থাকে ল্যাংচা কালাকাঁদ আরো বিভিন্ন ধরনের মিষ্টি থাকে তার সঙ্গে ঠান্ডা কিছু ঠান্ডা কিছু থাকে ভাত থাকে ছোলার ডাল লুচি এইসব আমাদের খাবারের মধ্যে থাকে